গত পরশু আমি জামশেদপুর থেকে রাঁচি যাওয়ার জন্য একটি ওলা গাড়ি বুক করেছিলাম আমি এখন গাড়িচালকের কাছে জানতে চাই ওই গাড়িতে কি আমার কোনও ব্যাগ আছে